হ্যাঁ দাদা আমি চন্দ্রকোণা থেকে কলকাতা যেতে চাচ্ছি সেইজন্য আপনার ওই প্রাইভেট কারটি গাড়িটি আমি নিতে চাচ্ছি আপনার যদি মত থাকে তাহলে আপনি আমাকে জানাবেন কি প্রত্যেক কিলোমিটারে আপনি কেমন নিচ্ছেন যদি জানান তাহলে আমি খুব শীঘ্রই আপনাকে উত্তরটা জানিয়ে দিতে পারবো একটু তাড়াতাড়ি জানাবেন